পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রাম দক্ষিণ পাতিখালি এখানে কাছাকাছি শহর বলতে আমরা ক্যানিং বুঝি সোনারপুর গড়িয়াহাট যাদবপুর এগুলো ঢাকুরিয়া এগুলোই বুঝি কলকাতা এবার এই শহর শহর যেহেতু কাছাকাছি আছে সেহেতু গ্রামের উপরেও কিছু প্রভাব ফেলে ক্যানিংয়ের আশেপাশে যেগুলো পর্যটনকেন্দ্রগুলো গড়ে উঠেছে সেগুলো শহর গ্রামের উপরে প্রভাব ফেলছে যেহেতু শহর বিস্তৃতি লাভ করছে শহর ধীরে ধীরে গ্রামগুলোকে গ্রাস করছে নিজের প্রয়োজনে জনঘনত্বের জন্য নিম্ন ঘনত্বের দিকে এগিয়ে যাচ্ছে সেহেতু গ্রামগুলো উন্নতির পথে এগিয়ে যাচ্ছে আগে গ্রামের মধ্যে যে সকল সমস্যাগুলো ছিল প্রধানত জলের সমস্যা খাওয়া পানীয় জলের যে সমস্যাটা ছিল সেটাও মিটেছে নলকূপের বিস্তার ঘটেছে যাতায়াতের যে অসুবিধা যানবাহন যানবাহনের সংখ্যাও বেড়েছে রাস্তা যে কাঁচা রাস্তা ছিল সেগুলি এখন পাকা হয়ে গিয়েছে শহরমুখী বলা যায় গ্রামগুলি এখন শহরমুখী হয়ে গিয়েছে আর যে আয়ের ব্যবস্থাগুলো এখন গ্রামেও আয় বেড়েছে মানুষ চাষবাস ছাড়াও বিভিন্ন কাজ করছে অন্য অন্য কাজ করছে এবং গ্রামে আগে কি হতো আগে যে যানবাহনগুলো পাওয়া যেত না কেনা যেত না মানুষ যে একটা আয়ের জন্য একটা গাড়ি কিনবে সেগুলো পাওয়া যেত না এখন গ্রামগুলোতে বিভিন্ন বড় বড় দোকানে বিভিন্ন টোটো অটো তৈরি হচ্ছে বিভিন্ন ছোট ছোট কারখানা তৈরি হচ্ছে যে কোনো ঘরের জিনিসপত্র আসবাপত্রগুলো যেগুলো খাট আলমারি শোকেসের যে কারখানাগুলো সেগুলো শহরে যেতে হতো আনার জন্য সেগুলো এখন গ্রামেও পাওয়া যাচ্ছে বিভিন্ন মশলাপাতি যেগুলো গ্রামে পাওয়া যেত না আগে শহর থেকে আনাতে হতো সেগুলো এখন গ্রামেও পাওয়া যাচ্ছে এই হিমঘর টিমঘর এখন গ্রামেও গ্রামের কাছাকাছি হচ্ছে যেহেতু এখন গ্রামগুলো এখন শহরের অভিমুখে গ্রাস করছে গ্রামেও অনেক সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে তবে গ্রামগুলোতে একটা অসুবিধে এখনও রয়ে গিয়েছে গ্রামের মানুষেরা আয়ের জন্য শহর অভিমুখী হচ্ছে ভিন্ন ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে ভিন্ন ভিন্ন দেশেও যাচ্ছে আয়ের জন্য গ্রামের আয় কম মানুষ হিসাবে গ্রামে নির্দিষ্ট কিছু আয়ের উৎস আছে সেগুলো ছাড়া চাষবাস ছাড়াও অল্প সংখ্যক আয়ের উৎস আছে শহরে আয়ের উৎস অনেক বেশি গ্রামের থেকে এবং লোকবলও বেশি ওই জন্য গ্রামের মানুষেরা আয়ের জন্য শহরের দিকে চলে যাচ্ছে